হ্যালো হ্যাঁ কে বলছিস সুপ্রীতি সুপ্রীতি উপনডীয়া আচ্ছা আচ্ছা এতো দিন পর ফোন করলি কি ব্যাপার হ্যাঁ এতদিন পর মনে এলো ভুলেই তো গিয়েছিস হুম ভুলিনি বললেও কই ফোন করিস আমার কাছে তো নম্বরটাই ছিল না নাইতো চিনতে পারতাম তোর কাছে তো নম্বর আছে তাও তো করিসনি আচ্ছা কি খবর বল খবর সবর কি পরীক্ষা তো ঠিকই হয়েছে চলছে মোটামুটি তোর কিরকম আচ্ছা হাঁ তাহলে কি করছিস এখন আজকাল পড়াশুনা বাদ দিয়ে হ্যাঁ আমার ঠিক আছে আমি এই চাকর বাকরির জন্যই খাটছি এবার বুঝলি সব বন্ধু ভাই আলাদা হয়ে গেছে কারো সঙ্গে কিছু যোগাযোগ নাই কিছু নাই শোন বলছি সামনে তো পয়লা বৈশাখ আসছে তো কিছু প্ল্যান করলি কিনা

আচ্ছা কবে করলি ওটা আচ্ছা গেলে তো হয় তো কি কি কি নাম বললি মালটার ও আচ্ছা কাটিঙের ওইখানে তাই একজন বলছিল অবশ্য শুনছিলাম যে একটা নতুন মল খুলেছে ভালো অফার দিচ্ছে হ্যাঁ অতো জিজ্ঞাস করলাম না কোথায় খু্লেছে হ্যাঁ হ্যাঁ তাহলে ওই চৈত্র সেল মনে হয় দিচ্ছে ও তো ভালো হল হুম আচ্ছা সে তোর বন্ধু বললো সে মেয়েদের তবে ছেলেদের কিছু দিচ্ছে কিনা না এবার তুই তাহলে ওকে একবার ফোন করে জিজ্ঞেস করবি যে ছেলেদের দিচ্ছে কিনা শুধু গেলাম আর মেয়েদের চুরিদার মেয়েদের ফ্রকে দিচ্ছে আমাদের ওগুলো নিয়ে কি করবো বল তাই ভাবছিলামই কয়েকদিন ধরে একটা ভালো দেখে শার্ট আর একটা প্যান্ট নিবোই তো ভালোই হইল তো কবে যাবি বল পাঞ্জাবী ওইটি নিলেই হল গ্রীষ্মকালে পরতে তো ভালো লাগে তো কবে যাবি বল হ্যাঁ সে তো নেই তাহলে আজ বিকাল তো হচ্ছে না আজকে তো আগের থেকে একটা প্ল্যান আছে কাল বিকেল দিকে তো চলি

আচ্ছা রিম্পাকেও নিয়ে নে রিম্পা দিয়া যে যে যাবে সবাইকে নিয়ে নে তালে একসঙ্গে যতজন যায় তত ভালো হ্যাঁ হ্যাঁ দেখা হয়ে যাবে আর বলছি শুনছিলাম বাই ওয়ান গেট ওয়ান এইরকম টাইপের কি কি অফার দিচ্ছে তো হুম হুম তাহলে বাড়িতেও বল বাড়ির লোকের জন্য নিয়ে নিবি একটু মা বাবার জন্য নিয়ে নিবি আমার জন্য দেখি ও টাকা নিতে হবে যেরকম টাকা দেবে সেরকম আমার কাছে তো বেশি নেই দেখি কি রকম দিচ্ছে

না না কিছু একটা নিতে হবে তুই তো একটা কিনে দিবি আমাকে নাকি তুই তো একটা আমাকে শার্ট কিনে দিবি তাহলে নাকি বা আর কি চাই এইতো হয়ে গেল শুধু প্যান্টটা নিলেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে কাল বিকালে ফাইনাল থাকলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তা সময় নিয়েই বের হ খাওয়া দাওয়া হবে আড্ডা হবে ফটো তোলা হবে ঠিক আছে ঠিক আছে চ তালে কাল তোকে ফোন করছি বিকালে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিকেলে বিকেলে ঠিক আছে রাখছি রে হুম ঠিক আছে